হ্যাঁ আমি কলের জল পাই এবং কলের জল কলের জল পান করা এবং আমার জীবনের কলের জল খুবই ভালো দেয় এবং এখানে জল খুবই পরিষ্কার এবং জল পান করতেও আমরা পারি এবং জলটা খুবই ভালো হয়